বাইক চালানোর সময় আমি অনেক ধরনের সতর্কতা অবশ্যই মাথায় রাখবো এবং কিছু কিছু জিনিস সত্যি গুরুত্বপূর্ণ বাইক চালানোর সময় হেলমেটটা যেটা সব সময় পরা উচিত বা কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের যাতে মাথায় কোনো রকম কোনো আঘাত না লাগে সেই জন্য আমরা হেলমেটটা ব্যবহার করবো সব সময় এটা আমাদের মাথায় রাখতে হবে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা অতি অবশ্যই প্রয়োজনীয় নিজের মানে নিজের সুযোগের সুবিধার জন্য এটা অবশ্যই রক্ষা উচিত ব্যবহার করা এবং এইটাই হচ্ছে সবযেয়ে বড়ো নিরাপত্তা তাছাড়া আমরা এখন সম সবাই সব সময় ফোনের প্রতি খুব আসক্ত এবং আমরা সব সময় রাস্তাঘাটে মোবাইল নিই নিয়েই সব সময় বেরোই এবং বাইক চালানোর সময় সেই মোবাইলটা আমরা মানে কানে করে সব কানে নিয়ে যাই এবং কথা বলতে বলতে বাইকটা চালাই তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে পথ দুর্ঘটনা ঘটতে পারে সেই তার জন্য প্রাণ পর্যন্ত চলে যেতে পারে সেই দিকে অত্যন্ত সতর্ক হয়ে আমাদেরকে বাইক চালাতে হবে খুব যেদি এমার্জেন্সি কোনো ফোন আসে তখনই কথা বলা উচিত নাহলে ফোন সাইলেন্ট করে কথা বলা উচিত বাইক থামানোর পর তারপর হচ্ছে ফোনে কথা বলে কথা বলা উচিত তো সে ক্ষেত্রে এই ধরনের সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করা উচিত আর ভ্রমণের সময় বিভিন্ন ধরনের রেন কাগজ এবং বা বাইক বিভিন্ন ধরনের কাগজ এবং বাইক কেনার সময় যে সমস্ত কাগজপত্রগুলি আছে সেগুলো সবগুলি রাখা উচিত এগুলো নিজের নিরাপত্তার জন্য সব সময় রাখা উচিত তো এই কাগজগুলো রাখলে বাইক চালাতে সুবিধাও হয় তো কো ক কোথাও কোনো জায়গায় গেলে সে সমস্যাও পড়তে হয় না সমস্যা খুব সমা মা মানে খুব ভালোভাবে সমাধান করা যায়